বর্তমানে বাংলার মানুষজন তাদের ভাষা ও সংস্কিতি সম্পর্কে যথেষ্ট মনোযোগীশীল ও সম্মান দিয়ে থাকে তারা যখন নিজেদের ভাষায় কথা বলতে পছন্দ করে বর্তমানে বাঙালিরা যখন বাইরে যায় তখন নিজেরা বাংলার মধ্যেই কথা বলতে পছন্দ করে এবং বাংলা ভাষাকেই সবচেয়ে মিষ্টি বলে গণ্য করা হয় তাছাড়াও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনেও বাঙালি আগিয়ে যেমন রবীন্দ্রনাথের জন্মদিন নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন এবং গান্ধিজির জন্মদিন ও অন্যান্য মনীষীদের জন্মদিন পালন করা হয় তেমনি স্বাধীনতার যে দিবস তাছাড়াও ছাব্বিশে জানুয়ারি এই সমস্ত উদ্যোগেও পালন করা হয় এই সমস্ত ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করা হয় এবং বাংলা বাঙালিদের সম্মান করা হয় তাই আমরা বর্তমানে বাংলা ও বাংলার সম্পর্কে যথেষ্ট